আমরা পাঁচজন একবার শৈশবে বাবা মার সাথে ভ্রমণ করতে গিয়েছিলাম গিয়েছিলাম চিড়িয়াখানায় চিড়িয়াখানায় চিড়িয়াখানায় যেতে আমাদের বাড়ি থেকে প্রথমে আমরা নৌকোতে চড়ে চড়লাম ওখান থেকে উঠে আমরা টোটোতে উঠলাম টোটো থেকে আমরা আমরা বাসে উঠলাম বাস থেকে ওঠে আমরা আমরা স্টেশনে স্টেশনে গেলাম স্টেশন থেকে আমরা ট্রেনে উঠলাম ট্রেন থেকে নেবে নেবে আমরা অটো ধরে চিড়িয়াখানায় গেলাম চিড়িয়াখানায় গিয়ে নানা রকমের এর পশু পাখি দেখে আমাদের মন খুশি হয়ে গেল খুশি গেল তারপর বাবা মা বাবা মার সাথে গিয়ে হোটেল বুক করে সেখানে সেখানে আমরা একটা পিকনিক করলাম আমাদের সাথে পিকনিকের সরঞ্জাম ছিলো কেউ কেউ নৃত্য করলো ও কেউ গান গাইলো কেউ আবৃত্তি বললো ও কেউ কেউ না কেউ নাচ করলো এভাবেই আমরা চিড়িয়াখানা চিড়িয়াখানায় চিড়িয়াখানা দেখলাম এছাড়াও আমরা শৈশবে বাবার সাথে বাবার সাথে মেলাতে ঘুরতে ঘুরতে যেতাম আমি মেলাতে গিয়ে নানা মেলাতে গিয়ে খাওয়ার খাবার মেলায় খাবারের দোকান বসত খেলনার দোকান বসতো নাগর দোলনা অনেক মানুষ আসতো অনেক খেলা হতো নানা রকমের নানা রকমের জিনিসপত্র থাকতো শৈশবে শৈশবে আমরা নানা রকমের নানা রকমের নানা রকমের খেলা খে খেলা করতাম খেলা করতাম শৈশবের বাবার সাথে আমরা বাবা মার সাথে আমরা বাজারে যেতাম বাজারে যেতাম বাজারে যা বাজারে যা বাজারে গিয়ে বাজার করতাম বাবার সাথে শৈশবে আমরা চড়ক মেলাতে গিয়ে যাওয়ার জন্য বাবা বাবা মায়ের কাছে আবদার করতাম মেলায় গিয়ে আমরা নানান রকমের খাওয়ার খেতাম জিনিসপত্র কিনতাম এবং এবং নানা রকমের নানা রকমের নানা রকমের খেলনা কিনতাম শৈশবে একবার আমরা বাবা মার সাথে সুন্দরবন ঘুরতে গিয়েছিলাম সুন্দরবনের নানা সুন্দরবনের নানা রকমের পশু পাখি আজ পশু পাখি দেখেছিলাম রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখেছিলাম কুমির দেখেছিলাম বাঁদর দেখেছিলাম হরিং দেখেছিলাম নানা রকমের পশু দেখেছিলাম আর সুন্দরবনে নানা রকমের মাছ আসে ভেটকি মাছ পাবদা মাছ চিংড়ি মাছ বাগদা বাগদা আর নানা বাগদা সেখানকার সুন্দরবনে সেখানকার মানুষেরা মধু কাটতে আসতো মধু কাটতে ডিঙি নৌকা নিয়ে মধু কাটতে আসতো জঙ্গলে মধু কাটতে তারা জঙ্গলের অনেক ভিতরে যেত এবং এবং মশাল মশাল কল কলসি তাদের সঙ্গে নিত এবং মধু সংগ্রহ করে তারা বাড়িতে বাড়িতে আসতো বাড়িতে এসে বাড়িতে এসে মধু বাড়িতে এসে সেই খাঁটি মধু তারা তারা তারা তারা বাজারে বিক্রি করতো টিক্রি করতো তাছাড়াও শৈশবে আমরা আমরা একবার আমরা একবার বাবা মায়ের সাথে ঘো বাবা মায়ের সাথে বাজারে গিয়ে বাজারে বাজারে যেতাম বাজারে যা বাজারে গিয়ে আমরা বাজার বাজার করতাম খাওয়ার খেতাম নানারা বন্ধু বান্ধবের সাথে খেলা করতাম শৈশবে আমরা নানা রকমের জিনিসপত্র জিনিসপত্র বাবা মায়দের কাছ থেকে কিনে নিতাম শৈশবে ভ্রমণে ভ্রমণের সময় আমরা একবার একবারে পিকনিক একবার বাবা মার সাথে পিকনিক করতে গিয়েছিলাম পিকনিকে পিকনিকে বন্ধুদের সাথে অনেক আনন্দ করেছিলাম আর সেখানে নানা রকমের খাওয়ার খাওয়ার ছিলো কেউ কবিতা বলছিলো কেউ গান গাইছিলো কেউ নাছ করছিল কেউ কেউ আবৃত্তি বলছিলো এভাবেই শৈশববেলায় আমাদের আমরা বাবা আমাদের সাথে ঘো ঘুরতাম সুন্দরবন সুন্দরবনে নানান রকমের পশু পাখি নানা রকমের খাওয়ার খেতাম খেতাম শৈশবে আমরা নানান জায়গায় সেইসবে আমরা বা আমাদের সাথে পাঁচজন বন্ধু মিলে বন্ধু মিলে পড়িতে পড়িতে ঘুরতে গিয়ে ঘুরতে গিয়েছিলাম সেখানে সমুদ্রতে আমরা আমরা সবাই অনেক মজা করেছিলাম সেখানকার হোটেলে আমরা আমরা তিন দিন ছিলাম পুরীতে নানা রকমের রঙ বেরঙের দোকান বসে সেখানে সমুদ্রের পাশে পাশে বসে আমরা অনেক মজা করেছিলাম এবং এবং তারপরে আমরা শৈশ তারপরে আমরা বাবায়ের সাথে বাড়িতে এসেছিলাম এভাবেই আমাদের দিন শৈশবে দিন কেটে গেল